হ্যাঁ দাদা বলছি রাহুল বলছি আমার কিছুটা স্টকে জিনিস দরকার ছিল বিয়ের অনুষ্ঠান তো তো কিছুটা সবজি দরকার ছিল আপনার কাছে হবে আমার বেশি কয়েকটা জিনিসই দরকার ছিল যেমন কুড়ি কিলো বেগুন দরকার ছিল দশ কিলো বরবটি দরকার ছিল পাঁচ কিলো টমাটো দরকার ছিল আর লঙ্কা দরকার ছিলো পাঁচ কিলো আজকেই লাগবে বিয়ের অনুষ্ঠানে আমাদের পাঠাতে হবে জিনিসটা আমাদের কাছে নেই জিনিসটা তো ওটাই বলছি কখন আপনি দিতে পারবেন তাও কতটা টাইম লাগবে সন্ধ্যার মধ্যে হয়ে যাবে বিকেলের দিকে আর বলছি আপনি পাঠিয়ে দিতে পারবেন আপনার কাছে গাড়ি নেই গাড়িতে করে মালটা পাঠিয়ে দিলে আমাদের কাছে সুবিধা আমরা নামিয়ে নিতাম দেখেন না কারণ আমাদের সব জিনিস বেরিয়ে গিয়েছে আমাদের কাছেও গাড়ি অ্যাভেলেবল নেই যে আপনাদের কাছে জিনিসটা নিয়ে আসব

কুড়ি কিলো বেগুন লাগবে কুড়ি কিলো বরবটি আর কুড়ি কিলো হচ্ছে টম্যাটো আর পাঁচ কিলো লঙ্কা দেখেন একটু যদি পসিবল হয় তো কারণ জিনিস আমাদেরকে পাঠাতে হবে বিয়ে বাড়ির অনুষ্ঠানে সবজির দরকার তো আজকে লাগবে গাড়ি আমার কাছেও নেই থাকলে তো হতোই না প্রবলেম গাড়ি তো নেই আপনি জিনিসটা এতগুলো জিনিস তো তো ছোটখাটো জিনিস আর আসবে না গাড়িতে তো লাগবে একটু দেখেন আপনার কাছে তো গাড়ি হওয়া উচিত বাকি জিনিস সব আছে তো আপনার কাছে সবজি সব স্টকে আছে তো